আমার তো মনে হয় যখন যিনি শিক্ষা নেবে যিনি নিচ্ছেন শিখছেন আর কি তাকে লেন্স ব্যবহার করাটা তার কাছে বিরাট ফ্যাক্ট মানে গুরুত্বপূর্ণ নয় তাকে কোন সিচুয়েশনে বা কোন অ্যা মানে কীভাবে আর কি ক্যামেরা ছবি তুলতে হবে হ্যাঁ কোন জিনিসটার ওপরে লক্ষ্য রাখতে হবে সেইগুলো এগুলোতে মানে বেসিক প্রাইমারি ধাপটা শিখতে হবে তারপর আস্তে আস্তে হবে যখন অনেক কিছু বড় জিনিসকে ক্যাপচার করার জন্য যেগুলো অনুভূতি বা বিভিন্ন জ্ঞান নিজের মধ্যে ভরতে পারব তখন সেইগুলো লেন্স লাগিয়ে দূরের জিনিস বা আরও নিখুঁতভাবে ছবি তোলা যাবে তখন সেইটার উপরে পরামর্শ করা যায়